প্রযুক্তির অগ্রগতিতে আমাদের জীবনে অনেক সুবিধা করে দিয়েছে যেমন আমরা এখন ফোনের মাধ্যমে অনেক তাড়াতাড়ি কারো সাথে যোগাযোগ করতে পারছি কথাবার্তা করতে পারছি আগে যখন আমাদের জীবনে ফোন ছিল না তখন আমাদেরকে চিঠির মাধ্যমে কথাবার্তা বলতে হতো তখন অনেক সময় লেগে যেত এখন ফোনের মাধ্যমে অনেক তাড়াতাড়ি আমরা কথাবার্তা বলতে পারছি কোথাও যাওয়া আসার জন্য আগে যেমন মানুষদের মানুষদের পায়ে হেঁটে যেতে হতো এখন নানারকমের সুযোগ সুবিধা যেমন ট্রেন বাস এরোপ্লেন আবার বাইক নানারকম সুযোগ সুবিধা হয়েছে যেগুলোর জন্য আমরা অনেক দূরে অনেক তাড়াতাড়ি পৌঁছাতে পারছি যেমন আগে বাইরের দেশে পৌঁছাতে গেলে অনেক সময় লেগে যেত কিন্তু এখন প্লেনে করে অনেক তাড়াতাড়ি পৌঁছাতে পারছি এখন এক একটা শহর একটা শহর থেকে আরেকটা শহরে যাওয়ার জন্যে আর অতিরিক্ত সময় লাগে না এখন খুব তাড়াতাড়ি একটা শহর থেকে আরেকটা শহরে পৌঁছানো যায়